হ্যাঁ আমার একবার রান্নার ক্ষেত্রে খুব এক দুর্ঘটনা ঘটে যায় কেন জানেন তো আমি গ্যাসটা অফ করে রেখেছি বলে পালিয়ে গিয়েছিলাম কিন্তু গ্যাসটা অন করা ছিল তার পরে এসে যখন আমি গ্যাসটা জ্বালতে গেলাম গ্যাসটা পুরো গোটায় ধরে গেলো তখন আমি কীভাবে বিপদটায় থেকে এড়াব সকলকে ডাকছি কিন্তু কেউ আসে না তারপর আমি মাথার আমার একটা বুদ্ধি খাটালাম যে যে কোনো উপায়ে আগে আমি মানে গ্যাসটাকে অফ করি তখন দেখছি পাইপের কাছেও আগুন কী করব তখন একটা চট এনে সেখানে ফেলে দিলাম একটু নেমে গেলো আমি তার পরে গ্যাসটা অফ করলাম তারপর কিছু বালি এনে ছিটিয়ে ছিটিয়ে গ্যাসটাকে আমি গ্যাসের আগুন নিভালাম আমি ভীষণ একটা বড় বিপদের সম্মুখীন পড়েছিলাম এত বড় দুর্ঘটনা আমার জীবনে কখনও ঘটেনি কিন্তু

পাগলের মতো ছুটেছি কিন্তু কেউ আসেনি ওই বিপদ থেকে রক্ষা করতে আমি নিজেই তখন ওই গ্যাসটাকে কীভাবে মাথায় খাটাব মেয়েমানুষের কতটুকু বুদ্ধি তবুও আমি যত সামান্য বুদ্ধি বের করে কোথায় পাব চট কোথায় পাব বালি খুঁজতে খুঁজতে পাগলের মতো ছুটেছি তারপর গ্যাসটাকে আমি কোনোভাবেই গ্যাসের যে আগুন তাকে যে কোনো উপায়ে নিভিয়েছি পাশেও একটা সিলিন্ডার ছিল যদি ওই গ্যাসটা পাইপটা পুড়ে যেত গ্যাসটা লিক হয়ে যেত ওই সিলিন্ডারটা আঘাতে পুরো বাড়ি পুড়ে ছারখার হয়ে যেত সে সাংঘাতিক কাণ্ড এটা থেকে আমি যা হোক করে বেরিয়ে এসেছিলাম আমার জীবনে এটা একটা খুব বড় দুর্ঘটনা